পাখি দেখার সময় আমি অনেকই পাখি দেখি তবে সব পাখিগুলি আমি চিনতে পারি না সেই কারণে আমি নানা রকমের গাইড ব্যবহার করি কিছু কিছু সময় পাখির রঙ পাখি দেখতে কেমন তার খাওয়ার পদ্ধতি তার চোখ সমস্ত কিছু নিয়ে আমি ইউটিউবে সার্চ করি ইউটিউবে সার্চ করে দেখি যে এই ধরনের পাখির বর্ণনা যেগুলো দেওয়া আছে সেটা কোন পাখির সঙ্গে মিল খায় এবং সেই পাখিটার নাম কী আমার জানা সাধারণ অনেকগুলিই পাখি আছে টিয়া পাখি মাছরাঙা বুলবুলি ঘুঘু চড়ুই ময়না টিয়া বুলবুলি কোকিল এই সমস্ত পাখিগুলি আমি খুবই ভালোভাবে চিনি এখন যে ছোটো ছোটো পাখিগুলি বাইরে দেখা যায় সেই সমস্ত পাখিগুলি আমি না চেনায় আমি সেই পাখিগুলি চেনার জন্য নানা ধরনের গাইড অবশ্যই ব্যবহার করে থাকি অ্যাপসের যে পাখির অ্যাপস রয়েছে সেই অ্যাপসে এখন খোঁজ দিলে মোবাইলের যুগে সব কিছুই জানা সম্ভব আর এটা আমার খুব সুবিধা করেছে অজানা পাখিগুলোকে জানতে সাহায্য করেছে তাদের নাম তারা কীভাবে থাকে তাদের আচরণ কী খায় সমস্ত কিছুই আমি খুব সহজে ওই অ্যাপসের মাধ্যমে জানতে পারি